হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ

শুনুন খাওয়া দাওয়ার ব্যাপারটা সকালবেলা একটা টিফিন দেবো তারপরে দুপুরবেলা একটা খাওয়া দাওয়া আছে ঠিক আছে আবার সন্ধ্যাবেলা একটা চা টিফিন ফিপিন আছে আর রাত্রে তো একটা মানে খাবার দিতেই হবে ঠিক আছে হ্যাঁ না সে তো খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আমি দু তিনবার গিয়েছি এবং আমার সঙ্গে জানাশোনা আছে খুবই ভালো খুবই ভালো না না না না না ও না না এসি রুম আছে খুব সুন্দর রুম আছে খুব ভালো খুব ভালো বাথরুমগুলো ঝ্যাকাশ বাথরুম ঠিক আছে অসুবিধে কিছু নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি ও ও ও আমি সঙ্গে করে দায়িত্ব নিয়ে ও সাইট সিনগুলো দেখাবো ওদিক থেকে কোনো অসুবিধা হবে না ঠিক আছে না না না না না না না আমি ওখানে জানাসোনা আছে সেই রকম কন্ট্যাক্ট করে আমি দু তিনবার নিয়ে গেছি ঠিক আছে আমার কোনো দিন আমি কমপ্লেনে পড়ি নি আর আপনি চোখ বুজেই যেতে পারেন কোনো অসুবিধা হবে না হ্যাঁ হ্যাঁ কনফার্ম ঠিক ঠিক হ্যাঁ ওকে ওকে